আমি তো ছবি আঁকতে খুব ভালোবাসি এবং মানে যে সকল বাচ্চারা আর কি যে কোনো বয়সের আর বাচ্চারাই তো এখন শিখবে বাচ্চারা ছো যারা নতুন নতুন ছবি আঁকছে তাদেরকে আমি একটা কথাই বলব যে ছবি আঁকাটা মানে খুবই সহজ জিনিস যদি সেটা মন থেকে করা যায় আর যদি মন থেকে না করা যায় শত চেষ্টার পরেও কোনো ছবি আঁকা নয় কোনো কাজই করা যায় না আর ছবি আঁকাটা হচ্ছে যে ছবি কোনো কাঁটা কম্পাস বা কোনো স্কেলের দ্বারা ছবি আঁকা কোনো দিন সম্ভব নয় স্কেলে দাগ টানা যায় ছবি আঁকা নয় ছবি হচ্ছে যে কোনো কিছু দিয়ে পেন্সিলের কালি না থাকলেও ছবি আঁকা সম্ভব হাতের কাছে সব কিছু এবং মনের কাছে সব কিছুই মন দিয়ে যদি ছবিটা আঁকতে পারো সেই ছবিটা এমনিই সুন্দর হবে এবং ছবি এঁকেও অনেক জীবনে অনেক বড় হওয়া যায় ছবি আঁকা দিয়ে ছবি আঁকতে গেলে কোনো রঙ পেন্সিলের দরকার হয় না যদি মন থেকে ছবি আঁকা যায় শুধু লেড পেন্সিলের দ্বারাই ছবি আঁকা আঁকা সম্ভব এবং সেটা আঁকি আমি ছোট ছোট বাচ্চাদের আমি এই কথাটাই বলতে চাই যে ছবিটা তারা আঁকা শুরু করুক ভয় না খেয়ে কিছুই ব্যাপার না যদি মন থেকে সে করতে পারে এটুকুই বলব সব কিছু মনের উপর ডিপেন্ড করে ঠিক আছে